দেখুন প্রথমেই বলি আমার প্রিয় খেলা বলে কিছু নেই আমার প্রত্যেকটা খেলাধুলা ভীষণ পছন্দের আমি যেহতু নিজেও খেলাধুলা করেছি আমি কাবাডি খেলতাম তো সেই কারণে আমার প্রত্যেকটা খেলাধুলাই আমার ভীষণ ভালো লাগে আর আমি যেহতু কবাডি খেলতাম তো সেই কারণে আমি বল সেই কারণে আমি বলছি যে জানি না এক এক জনার এক এক রকম এক একটা খেলাধুলা ভালো লাগে সবার সব কিছু ভালো লাগে না তো সেক্ষেত্রে আমার কাবাডি খেলা আমার ভীষণ ভালো লাগতো তাই আমি কাবাডি খেলা কাবাডি আমি খেলেছি আর বেশি ভালো লাগতো এই কারণেই যেহতু আমি ছোটোবেলায় আমি গ্রামে বড়ো হয়েছি গ্রামে এই ক্রিকেট খেলা ফুটবল খেলা বা বাস্কেটবল ভলিবল এইগুলোর জন্য আমাদের কোনো ব্যাক কোনো গ্রাউন্ড ছিলো না সেরকম কোনো কোচিং সেন্টার ছিলো না কিন্তু কাবাডির জন্য ছিলো দেখে আমি সুযোগ সুবিধার জন্য আমি কাবাডি খেলাতে আমি ভর্তি হয়ে ভীষণ আমার ভালো লাগতো কাবাডি খেলাটা আর তো আর একটা কথা যেটা সেটা হলো যে আমি কোনো খেলাকেই বলবো না যে খারাপ যে কোনো খেলাই যে কোনো মানুষেরই ভালো লাগতে পারে সেটা ক্রিকেট হোক ফুটবল হোক বাস্কেট হোক কাবাডি হোক যেটা ইচ্ছা সেটাই তাদের ভালো লাগতে পারে তো আমার কাবাডি খেলার একদম যখন আমি শুরুতে যখন আমি কাবাডি খেলাতে যখন আমি ভর্তি হই তখন আমি শুরুতেই আমার কেন জানি না আমি এত ভালো পারফর্মেন্স করতাম তো সেই কারণে ওখানে যে আমার যে স্যার ম্যাডামরা যারা ছিলেন সে তারাও বলতেন যে না তুমি করো তুমি খেলো তুমি পারবে আমার ভীষণ ভালো লাগতো ওই কাবাডি খেলাটা আর এমন কি আমি ডিসট্রিকের বাইরেও কাবাডি খেলা করতে গিয়েছিলাম তো সেই কারণেই আমার কাবাডি খেলাটা বেশি ভালো লাগে